হ্যালো এটা কি ঘোষ ফুটওয়ারে ফোন করেছি তো দিদি আমার একটা শ্যু নেওয়ার ছিল আর এবং স্লিপার নেওয়ার ছিল তো আপনাদের কী কী কোম্পানির পাওয়া যাবে দোকানে যদি একটু বলেন না সবার না আমার নিজের জন্যই বলছিলাম আসলে আমাদের বাড়ি বাড়ি আমাদের হুগলি বাড়ি আমাদের হুগলি তো ওই জন্য তো এখন কি কোনো এখন কি কোনো ডিসকাউন্ট বা সেল চলছে দোকানে একটার সাথে আরেকটা আচ্ছা আচ্ছা আচ্ছা তো মানে তাও যদি বলেন কোনগুলোর মধ্যে ভালো কোন কোম্পানিটা হবে অজন্তা ভালো কিন্তু বাটার কী রকম কী দাম আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাটার স্পোর্টস শ্যু এগুলো পাওয়া যাবে তো

এবং ওই বাটার স্লিপারসটা যদি ওটা যদি পাওয়া যাবে আচ্ছা

আর আপনাদের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আপনি কি নিজে দোকানে থাকেন

আচ্ছা তাহলে তাহলে কাল আমি সন্ধ্যার দিকে যাচ্ছি সন্ধ্যার দিকে গেলে পাব তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাওয়ার আগে কাল কল করে নেব একবার কল করে নিয়ে দেন যাব ও কে থ্যাংক ইউ